আমার বাসস্থান পশ্চিমবঙ্গে আমার মাতৃভাষা বাংলা এবং এই বাংলা ভাষা নিয়ে আমরা অনেক গর্ব বোধ করি যার কারণে এই বাংলা ভাষায় অনেক লোকগীত আছে নজরুল গীতি আছে রবীন্দ্রসঙ্গীত আছে এই রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি এবং এইসব গানগুলো অনেক বিদেশেও প্রচলিত আছে এই গানগুলো বিদেশেও অনেকে শোনে এবং এই বাংলা গান রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি আমরা সবসময়ে প্রত্যেকটা কোনো অনুষ্ঠানে সব জায়গাতে শুনতে পছন্দ করি এই গান শুনলে আমাদের মনে অনেক ভালো ধারণা ভালো মনে প্রভাবিত ফেলে এই গান শুনে আমরা মন খারাপের সময়ে মন ভালোর সময়ে সবকিছুর সময়ে আমরা এই গান শুনতে পারি এই বাংলার ভাষা নিয়ে আমরা অনেক গর্ববোধ করি এখানে আমাদের বাংলা ভাষার মধ্যে এই ব্যক্তি অনেক মানুষ বাস বসবাস করে আর আমরা যে বাংলা ভাষা নিয়ে গর্বিত করি এত সেইখানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস বাংলা ভাষায় গর্বিত এবং সে বলেছিলেন একটাই কথা আমি বাঙালি আমি গর্বিত